হ্যালো দাদা হ্যালো দাদা কে বলছেন ওই ইউরিয়া ফসফেট ইউরিয়া ফসফেট এগুলো দিলে আশা করি ভালো হবে সবাই করছে এগুলো সারগুলো ইউজ করছে সবাই না না সেরকম কিছু হবে না সবাই করছে ভালো বলছে সবাই হ্যাঁ ওগুলো সবাই তো ব্যবহার করছে জমিতে সবাই নিয়ে যাচ্ছে আপনিও নিয়ে যেতে পারেন চাইলে দোকানে আসুন তারপরে কথা হচ্ছে দোকানে খরিদ্দার আছে এখনও ও কাল আসকে আসলে ভালো হয় আরও একটা সার আছে অনেকগুলোও সার আছে ডিএপি ফসফেট সব রকমের সার আছে চাইলে ওগুলোও নিয়ে যেতে পারেন আপনি হ্যাঁ ওগুলোও ভালো হবে সবাই ব্যবহার করছে ওগুলো এটা পোকা মাকড় লাগে না বা ঝাপসা লাগে না এটায় আপনি চাইলে এইগুলোও নিয়ে যেতে পারেন দেবেন না কোনও সবজি চাষে

সবজি চাষে ইউরিয়া ফসফেট আপনি দোকানে আসুন তাহলে দোকানে আসলে কথা হচ্ছে ঠিক আছে